বন্ধু বান্ধব সবাই ট্রিট মানে বাইক নিয়ে একটা ট্রিট বা ঘুরতে ট্যুরের জন্য ঘুরতে যাবে বলছিলো তা সবাই মিলে বার হয়েছি চার চারটে বন্ধু মিলে বার হয়েছি চারটে বন্ধুর চারজন বাইক নিয়েছি তাতে সবাই হেলমেট নিয়েছি হেলমেট নিয়ে পরে নিয়েছি গ্লাভস পরে নিয়েছি যাচ্ছিলাম

না না সুন্দরবন দীঘা সুন্দরবনে সেখানে গিয়ে যাওয়ার সমায় আমরা দু দিন দু দিনের জন্য ট্রু ট্যুর করেছি কেন দু দিন তিন দিন লাগবে সেই জন্য দু দিনের আমাদের সেফটির ভিতরে বাইকের সেফটি হেলমেট জ্যাকেট গ্লাভস বুট সব কিছুই নিয়েছিলাম তারপরে কিছু খাওয়ার টিফিন নিয়েছিলাম জলের বোতল তারপরে ট্রাফিক ট্রাফিক যদি কেউ কেউ ধরে না এই গাড়ির কাগজ টাগজ গাড়ির হচ্ছে ব্লু কার্ড কাগজ সব কিছুই নিয়েছি তারপরে ওখান থেকে আসতে আসতে দুটো আমার আমার বাইকে দুটো বন্ধু ছিলো সেখানে মানে আমি আর আর একটা বন্ধু মিলে আসছিলাম সে কিছুক্ষণ চালাচ্ছিলো হাত অত দূরের লং রাস্তা তিন দিনের রাস্তা তাই হাত যন্তনা করছিল পা যন্ত্রনা করছিল ফের কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে টিফিন খাই খেয়ে ওখান থেকে আবার আর একটা বন্ধু চালায় সেখান থেকে চালিয়ে চালানোর পরে ওখান থেকে তারপর আমি চালাই ফের কিছুটা চালিয়ে এরকম করে ট্যুরেটে আমরা যাই ঘুরতে বাইক নিয়ে পুরো সেফটি সহ